আমার মতে আজকালকার দিনে প্রতিটি মানুষের কাছে স্মার্টফোন আছে আর স্মার্টফোনে সব্বাই বাচ্চা থেকে বুড়ো সবাই ফোনের প্রতি আসক্ত থাকে সেই কারণে বাচ্চারাও ফোনের প্রতি বেশি একটু আসক্ত বেশি সেই কারণে বাচ্চাদের এমনি খেলার থেকে ফোনের দিকে নজরটা বেশি থাকার জন্য তারা খেলাধূলার প্রতি কোনো আগ্রহ দেখায় না সেই কারণে আমাদের উচিত প্রতিটা বাচ্চার সঙ্গে সময় কাটানো এবং তারা যাতে ফোনের থেকে একটু দূরে থাকতে পারে এবং অন্যান্য খেলাধূলার প্রতি আগ্রহ দেখাতে পারে তার জন্য তাদের সাথে সহযোগিতা করা উচিত প্রতিটা মানুষের উচিত তাদের বাড়ির প্রতিটি বাচ্চাকে যত স্মার্টফোন থেকে দূরে থাকবে ততই তাদের বাচ্চারা অন্যান্য দিক থেকে পড়াশোনা খেলাধূলার দিকে আগ্রহ বাড়বে না হলে যদি স্মার্টফোন তাদের কাছে থাকে তারা কোনো দিনই অন্য দিকে আগ্রহ দেখাবেও না অন্য দিকে যেতেও চাইবে না তাই আমাদের বড়দের উচিত যে প্রতিটা বাচ্চা যাতে সেই খেলাধূলার প্রতি আগ্রহ দেখাতে পারে তার জন্য তাদের সাথে সময় কাটাতে হবে এবং প্রতিটা খেলা তাদের একটা ইম্প্রেশন জোগাড় করতে হবে যাতে সেই বাচ্চাটা সেই খেলাটার প্রতি আকর্ষণ হয়ে যাতে সেই খেলাটা খেলতে আগ্রহ দেখায় বা বলে যে না আমি এই খেলাটা খেলতে চাই